সাধারণত আমাদের গ্রামের বেশিরভাগ জায়গাতে নলকূপ থাকে সেই নলকূপের হাতল ধরেই পাম্প করলে সাধারণত জল পড়ে তবে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চালিত সাবমার্সবেল পাম্প আছে যেখানে মাটির নিচে পাইপের মধ্যে বৈদ্যুতিক মোটর প্রবেশ করানো হয় যেটা জলের মধ্যে ডুবে থাকে ফলে বিদ্যুতের সুইচ অন করলে পাম্পের সাহায্যে জল ওপরে উঠে আসে